আমি আমার পরিবহনের জন্য সমস্ত কিছু পরিবহন ব্যবস্থাই সুবিধা ভোগ করি তবে যদি আমি নিজের সামনাসামনি এলাকার মধ্যে পরিবহন করি তাহলে আমি সাধারণত বাইকেই যাই কারণ বাই বাইকে গেলে আমাকে খুবই ভালো লাগে এবং চালাতে তো আরোই ভালো তা আসলে বাইকে গিয়ে ঘুরলে কি হয় আশেপাশে পরিবেশটা খুব ভালো ভাবে দেখা যায় এইজন্য আমি নিজের এলাকাতে সাধারণত মোটর বাইকেই পরিবহন করতে ভালোবাসি তবে যদি আমার এলাকার বাইরে কোথাও পরিবহনের জন্য হয় তাহলে আমি সাধারণত মারুতি কিংবা ইকো এসি গাড়ির ব্যবহার করি কারণ আমাকে ওই ওই গাড়ি ছাড়া আমাকে পরিবহন করতে মানে নিজের অসুবিধা হয় আরকি আর তাছাড়া দূরে কোথাও আরও যাওয়ার হলে ফ্যামিলি নিয়ে তাহলে সাধারণত আমি ট্রেনের মাধ্যমেই পরিবহন করি এরফলে আমার পরিবহনের সমস্ত কিছু ব্যবস্থা ভালোভাবে হয়ে যায় এবং আর আর সপরিবারে সেখানে ভ্রমণ করে এসে ভ্রমণ করে আবার তৎক্ষণাৎ সেই পরিবহন বা ট্রেনে মাধ্যমে আমরা আবার বাড়ি ফিরে আসি